হ্যাঁ আপনি কি বেলুনের বাবা বলছেন হ্যাঁ বলছি আমি বেলুনের স্যার বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলছি আমাদের স্কুলে সামনের মাসে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে তো পিকনিকের যে আয়োজন করা হয়েছে তো তাহলে আপনার ছেলে বেলুনকে আমরা সামনের মাসে পিকনিকে নিয়ে যেতে চাইছি হ্যাঁ ওটা হবে আপনার সামনের মাসের সাত তারিখ করে ঠিক আছে ওদের ওদের ইউনিট টেস্টের পরেই আর কি পিকনিকে আমরা যাব মুর্শিদাবাদ যাব আমরা ওই পিকনিক দেখাও হবে আর মুর্শিদাবাদ ঘোরাও হবে হাজারদুয়ারি বাসে করে নিয়ে যাব বাসে করে অভিভাবকরা যেতে পারবে কিন্তু অভিভাবকদের চাঁদাটা একটু বেশি যেখানে আমরা ছাত্রদের চাঁদা করেছি পাঁচশো টাকা অভিভাবকদের আটশো টাকা দিতে হবে হ্যাঁ সকালে ওই তো উঠেই হবে সকালে যখন বাসে চাপবেন একটা প্যাকেট থাকবে ওই প্যাকেটে একটা ডিম সেদ্ধ একটা কলা একটা পাউরুটি আর সবার হাতে এক কাপ করে কফি দেবো তো বাচ্চারা যদি কফি খেতে না চায় তাহলে এক কাপ করে দুধ পাবে তারা একটা গ্লাসে করে আর বাসের থেকে নামার পর সঙ্গে ওইখানে গিয়েই লুচি হবে আলুরদম হবে চানাও থাকবে দুটো করে মিষ্টি থাকবে আর একটা চিকেন পকোড়া দুপুরবেলায় হবে আপনার ভাত হবে চিকেন হবে অথবা চিকেন না খেলে সে মাছ খেতে পারে মাছ না খেলে সে পনির খেতে পারে এটা অথবা দিয়ে তারপরে ডাল থাকবে না মাটনটা হবে না মাটনের এখন দাম বেশি বুঝতেই পারছেন দাদা কি করে হবে খাসির মাংস হবে না তো সবজি থাকবে দিয়ে পাঁপড় চাটনি থাকবে আর বিকেলে থাকবে সবজির পকোড়া আর ভেজিটেবিল চপ থাকবে আর কফি আর আসার পথে আমরা একটা করে বিস্কুট সবার হাতে দিয়ে দেবো রাতে নটার মধ্যে বাড়ি পৌঁছে যাব রাতে নটার মধ্যে বাড়ি পৌঁছে যাব আমরা ঠিক আছে হ্যাঁ স্কুলের আমরা সব শিক্ষকরা মিলেই যাচ্ছি অসুবিধা কিছু নেই আমাদের স্কুলের বাকি শিক্ষিকাও কিছুজন যাচ্ছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সকল ছাত্রকেও আমরা এখানে অনুমতি দিয়েছি এখানে যাওয়ার জন্য কেবলমাত্র নবম দশম শ্রেণির ছাত্রদেরকে আমরা অনুমতি দিইনি বাদবাকি সকলকে আমরা নিয়ে যাচ্ছি আমরা ওই স্কুলের সামনেই গাড়ি ছাড়ব সকাল সাতটা সাড়ে সাতটা করে গাড়ি ছাড়ব সাতটাই বলছি সবাই দেরি করবে তো আসতে ওই জন্য না হলে এমনি আমরা আপনাকে বলে রাখলাম সাড়ে সাতটায় ছেড়ে দেবো ডট আর বলছিলাম এই যদি আপনার ছাত্র যদি ছেলে যদি আগ্রহী হয় তাহলে টাকাটা আগামী এ চার দিনের মধ্যে বিদ্যালয়ে এসে জমা দিতে হবে ঠিক আছে ঠিক আছে বেশ আপনি চিন্তাভাবনা করে জানান আমার এখনই একটা মিটিং আছে একটু ব্যস্ত আছি তো দাদা ঠিক আছে রাখছি হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ কাল এসে কথা বলুন ঠিক আছে বেশ বেশ রাখছি দাদা হ্যাঁ